গ্রামের দিকে খেলাধুলোটার ক্ষেত্রে বিনোদন এখনো সেভাবে উন্নত হয়ে ওঠে নি তো বিনোদন সেভাবে উন্নত না হওয়ার জন্য গ্রামের খেলাটা অনেক ছেলে মেয়েরা খেলা ছোটোবেলা থেকে শিখলো বড়োবেলাতে গিয়ে কিন্তু তারা সেটা ছেড়ে দিচ্ছে তারা নে যে কোনো না যে কোনো কাজে চলে যাচ্ছে এইভাবেই তাদের উপরে একটা মানসিক চাপ প্রভাব ফেলছে তো আমি যা মনে করি যে গ্রামে মানুষরা যদি খেলাধুলা করতে চায় তাদের কিন্তু সেই খেলাধুলা করার মানে সুযোগ সুবিধা রাখা দেওয়া অবশ্যই উচিত তবে যারা এই যে মানসিক চাপ নিয়ে বলে খেলবো না ধুর কিছু হবে না এই সব ভেবে নিয়ে যদি তারা খেলাটা ছেড়ে দেয় তাদের ক্ষেত্রে বলবো তাদের মনের জোর না হারিয়ে ফেলে তারা যেন চেষ্টা করে চেষ্টাতেই সর্ব ফল পাওয়া যায় এটা সবাই জানে এগুলোম অনেক মুনি ঋষিরা বাণী হিসেবে বলে গেছে তো সেই জন্য যদি খেলাধুলোটাকে তারা সত্যি ভালবেসে থাকে তালে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো খেলাধুলার জন্য যদি যতো দূর যেতে হয় তত দূর যাওয়া উচিত তবে হ্যাঁ অনেক সময় কিন্তু টাকা পয়সার পরন যেহেতু গ্রামীণ এলাকা সেহেতু টাকা পয়সার একটা টানাটানি পড়ে যায় তো সেই জন্য অনেকেই যেতে পারে না তো সেই রকম যদি সরকার কোনো স্কিম থাকতো যে খেলাধুলা করলে একটা কোনো টাকা পাবে বা কোনো ভাতা পাবে যেতে তারা খেলাটা নিয়ে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু খুব ভালো হতো এদিকে সরকার অনেক কিছু করছে কিন্তু খেলার জন্য শুধুমাত্র টুর্নামেন্টগুলোই গড়েছে বা আমাদের ছোটো ছোটো যেই গ্রামীণ জেলাগুলোতে বা এই গ্রামীণ এলাকাগুলোতে খেলা হয় সেই খেলাগুলোর জন্য কিন্তু সরকার এখনো সেরকম কিছু করে উঠতে পারে না কারণ খেলাও তো মানুষের একটা পেশা খেল আগে যেমন খেলাধুলোটা অনেক নিয়ম মাফিক হতো এখন তো সেরকম খেলা অনেক প্রায় উঠেই গেছে এখন তো খেলা সেরকম চোখে দেখাই যায় না